অ্যা উম বাংলা ভাষাতে অনেক সাহিত্য লেখা হয় কবিতা লেখা হয় বাংলা ভাষা হলো বিশ্বের সবথেকে মিষ্টি ভাষা বলে গণ্য করা হয় কিছু দিন আগেই একুশে ফেব্রুয়ারি গেল সেদিন আমরা বাংলা ভাষা বাংলা ভাষা দিবস পালিত করলাম বাংলা বাংলা ভাষায় অনেক প্রাধান্য দেওয়া হয় এখন পুরো বিশ্বে বাংলা ভাষায় অনেক গানও লেখা হয় বা এখানে অনেক সাহিত্যিক কবিও রয়েছে তাদের মধ্যে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় কাজী নজরুল ইসলাম হ্যাঁ ইত্যাদি আরো অনেক কবি রয়েছে যারা অনেক কবিতা লিখে গিয়েছেন এবং গীতাঞ্জলি গীতাঞ্জলির জন্য রবীন্দনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান এবং রবীন্দনাথ ঠাকুরেরই লেখা

বাংলাদেশের স গান বাংলাদেশের গান হ্যাঁ আমাদের বাংলা ভাষায় অনেক মিষ্টি রয়েছে বাংলা ভাষাকে অনেক ভালোবেসে নেওয়া হয় হ্যাঁ পুরো বিশ্বের মানুষ বাংলা ভাষাকে খুব ভালোবাসে বাংলা ভাষার ক্ষেত্রে আমার এতটুকুই বলার ছিলো